মোবাইল এবং টি ভির মতো প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণেই শিশুরা কি বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক প্রভাবের সম্মুখীন হচ্ছে যেমন আমরা এখন দেখেছি যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কীভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং ছোট্ট ছোট্ট ব্যবহার বাচ্চারা কেমন ছোট্টবেলা থেকেই মোবাইল টি ভির প্রতি আকৃষ্ট হচ্ছে এখন দেখেছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাদেরকে কার্টুন দেখানো হচ্ছে তাদেরকে অবসর সময়ে মাঠে না পাঠিয়ে তাদেরকে টি ভির সামনে বসিয়ে দেওয়া হচ্ছে যে খেলো ও টিভি দেখো তোমরা আমরা কাজ করতে যাচ্ছি এছাড়াও বিভিন্ন সময়ে আমরা দেখেছি একটু যখন বাচ্চারা বড় হয়ে যাচ্ছে তো তারা তখন কিন্তু এই মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলছে বিভিন্ন ধরনের ভিডিও দেখছে যেখান থেকে কিন্তু তারা আরও তাদের পড়াশোনার দিকেও ক্ষতি হচ্ছে এবং তারা অন্য দিকেও মানসিকভাবেও খারাপ হয়ে যাচ্ছে তো আমি বলব যে টিভি এবং মোবাইলের অতিরিক্ত ব্যবহার কিন্তু ছেলেদের ক্ষেত্রে বিভিন্নভাবেই ক্ষতি করছে